পশ্চিমবঙ্গর বিভিন্ন খাবার রয়েছে যার মধ্যে জনপ্রিয় হচ্ছে রসগোল্লা যেটা আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে পশ্চিমবাংলা মিষ্টি আমাদের এইখানে খুবই জনপ্রিয় যেমন কাটোয়ার পরাণের পান্তুয়া বেলি আতরের মৌচাক এবং নবদ্বীপের দই এইসমস্ত জিনিসগুলো বিখ্যাত এবং আমরা সেইগুলো খাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে ওয়েট করি বা লালায়িত হয়ে থাকি সেইসব খাবারগুলো খাওয়ার জন্য এছাড়া বিরিয়ানি দাদাবৌদির ব্যারাকপুরে দাদাবৌদির বিরিয়ানি খুবই জনপ্রিয়তা অর্জন করেছে আমরা যখনই ব্যারাকপুর যাই ইহা পর্যটকরা যখনই ব্যারাকপুর যান দাদাবৌদির বিরিয়ানি না খেয়ে কেউ আসেন না তারপর কলকাতার বিভিন্ন হোটেল তাজ হোটেল টাটা হোটেল এইসব হোটেলের খাবারগুলো খুবই জনপ্রিয় এবং কল কলকাতায় এস বি এস টি সি বাসস্ট্যান্ডের কাছে ধর্মতলা বাসস্ট্যান্ডের নিকট যে হালিম হালিমা পাওয়া যায় সে খুবই সুন্দর এছাড়া ফুটপাতে কলকাতার ফুটপাতে যে খাবারগুলো তৈরি হয় খুবই সুন্দর এবং ভালো লাগে এবং এই খাবারগুলো পর্যাটকদের জন্য খুবই সুস্বাদুভাবে তৈরি হয় এবং বিভিন্ন জায়গার যেমন দার্জিলিং কালিম্পং এইসব জায়গার হোটেলগুলো খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাওয়া যায় আমরা ওই খাবারগুলো খেতে খুবই ভালো লাগে যেমন কালিম্পংয়ের মৌরালা মাছের মৌ মৌরালা মাছের টক খুবই জনপ্রিয় এবং পর্যটকরাও ওই মৌরালা মাছের টক খাওয়ার জন্য হোটেল এবং রেস্তোরাঁয় ভিড় করে থাকে তা এইভাবে আমাদের বাঙ্গালির যে খাবার ভাত মাছ পাতে দই এটা সমৃদ্ধ হোক এবং আরো ভালো করে লোক বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁয় ভালোভাবে খাক এই আশা রাখছি